আমি মনে করি শুধু রান্না করাটা শুধু মহিলাদের কাজ তা নয় পুরুষরাও করতে পারে কেন মহিলাদের সঙ্গে সঙ্গে যদি পুরুষরা মহিলাদের হাতে হাত দিয়ে যদি কাজ করে তো খুব ভালো হয় আর রান্নাটা শুধু একটা কাজ তো নয় অনেকে পুরুষেরা পুরুষরা আছে রান্না করতে ভালোবাসে রান্না যেমনি বাইরেকার আমরা এ রেসটুরেন্টে এগুলো দেখি বাইরে কোনো দোকানে দেখি সেখানে কিন্তু কোনো মহিলা দেখি না আমি কাজ করে আমি সেখানে সু পুরুষদেরকেই দেখি কাজ করতে যেমনি বড়ো বড়ো ফাইভস্টার হোটেলেও আমরা যে যাই সেখানে কিন্তু পুরুষদেরকেই আমরা দেখি রান্না করতে কোনো মহিলাকে খুব কম মহিলারাও আজকাল করছে বাইরে কাজ কিন্তু আমরা বেশি পুরষদেরকে দেখি শুধু মহিলারাই রান্না করে যাবে আর মানে আগেকার দিনের লোকদের ধারণা ছিলো শুধু মহিলারাই রান্না করবে পুরুষরা করে না পুরুষ পুরুষরা বাইরের কাজ করবে কিন্তু আজকালকার দিনে পুরুষরা বাড়ির কাজও করে পরিবারের হাঁ আমাদের বাড়িতে যারা পুরুষ আচে তারা আমার বাবা হোক দাদা হোক তারা সকলেই রান্না করতে পারে কিন্তু হ্যাঁ বাইরের কাজও তার সঙ্গে করে